রাজ্যে এবং গ্রামাঞ্চলে উদ্যাপিত প্রধান ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানগুলি অনেক রয়েছে সেখানে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিষ্টান শিখ এবং অন্যান্য আরও ধর্মের মানুষ তা উদ্যাপন করে থাকে এবং আনন্দমুখর একটা পরিবেশ তৈরি করে ওঠে আমি মূলত হিন্দু আমি বিভিন্ন হিন্দু উৎসব দুর্গাপূজা দিওয়ালি হোলি জন্মাষ্টমী রামনবমী এবং শিবরাত্রি এই সমস্ত অনুষ্ঠানগুলো আমি উদ্যাপন করে থাকি দুর্গাপুজো হচ্ছে বাঙালির সবথেকে বড় পূজা হিন্দুদের মধ্যে এই সময় দেবী দুর্গার আনন আগমন হয় এবং সমস্ত হিন্দু জাতি ছয় থেকে সাত দিন আনন্দমুখর পরিবেশ উদ্যাপন করে এবং আনন্দে মেতে ওঠে এর পরেই আসে দিওয়ালি আলোর উৎসব অন্ধকারের ওপর আলোর বিজয় এই উৎসবে আমরা দেখতে পারি ঘরে ঘরে আলো দিয়ে সাজিয়ে থাকে এবং অনেক বাজি পোড়ানো হয় এরপর আসে হোলি শীতের শেষ এবং বসন্তের শুরুর সময় হোলি

কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা জন্মাষ্টমীও পালন করি এরপর আসে ভগবান রামের জন্মদিনে রামনবমী তারপরই হয় শিবরাত্রি ভালো স্বামী পাওয়ার জন্য নারীদের এই ভক্তি প্রকাশ শিবরাত্রি নামে পরিচিত এটিও খুব ভালোভাবে পালন করা হয় এছাড়া মুসলিমদের উৎসবের মধ্যে রয়েছে ঈদুল ফিতর ঈদুল আজহা যা রমজান মাসের শেষে উদ্যাপন করা হয় খ্রিস্টানদের মধ্যে রয়েছে ক্রিসমাস যা যিশুখ্রিস্টের জন্মদিন ইস্টার যিশুখ্রিস্টর পুনরুত্থান উদ্যাপন শিখেদের মধ্যে বৈশাখী গুরু নানক জয়ন্তী বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা মাঘ পূর্ণিমা এই সমস্ত ছাড়াও অনেক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে যা আমাদের এখানে গ্রামাঞ্চলে উদ্যাপিত করা হয় সেগুলোতে সমস্ত ধর্মীয় জ্ঞান সম্পর্কে আমি অনেক শ্রদ্ধাশীল এবং তাদের অনুষ্ঠানে আমি মেতে উঠতে খুবই ভালোবাসি